হ্যাঁ বলুন হ্যাঁ হ্যাঁ বলুন আপনি ও কত নম্বর ওয়ার্ড বললেন চব্বিশ নম্বর ওয়ার্ড ওখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয় না পুজোর সময় নয় সমাজকে পরিষ্কার রাখা আমাদের কর্তব্য সেটা ঠিক আছে কিন্তু দেখছি আমি চেষ্টা করে দেখছি ওখানে তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকার তো লোক দেওয়া তো আছে লোকজন দেওয়া আছে তো করা তো অবশ্যই দরকার হ্যাঁ বলুন আচ্ছা ঠিক আছে ব্যবস্থা করছি চেষ্টা চালাচ্ছি

আচ্ছা ঠিক আছে অবশ্যই করে দেবো দেখি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক হুম নজর দিচ্ছি তো নজর দেওয়ার তো লোক আছে এবারে লোকেরা যদি না করে সেটা কিছু করার নেই এবারে আপনি আপনি সরাসরি আমায় বললেন আমি চেষ্টা করছি সব ব্যবস্থা হয়ে যাবে এই যে এই রকম হ্যাঁ এই যে আপনাদের মতন মা মানুষরা কমপ্লেন ঠিক ঠিক